আমি আজ থেকে চার দিন আগে একটি জামা কিনি সেই জামার বেশিরভাগ জিনিস ভালো লাগলেও জামা কেনার যে পদ্ধতিটি সেটি আমাকে একেবারেই পরিতৃপ্ত করতে পারেনি তার কারণ যারা ওই বিপণীতে ছিলেন যেখান থেকে আমি জামাটি কিনেছিলাম তাদের দুর্ব্যবহার আমি একটি মাত্র জামা কিনেছি যার ফলে ওরা আমাকে খুব একটা সময় দিতে চাইছিলেন না এবং যাদের কাছে প্রচুর জামাকাপড় ছিল তাদের পিছনেই নিজেদের পুরো সময়টা তারা ব্যতীত করছিলেন এর ফলাফল এই দাঁড়ায় যে আমাকে অনেক সময় নষ্ট করে সেলসের কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হয়